পশ্চিম পশ্চিমবঙ্গের লোকেরা মোটামুটি দুর্গা পুঁজো কালী পুঁজো বা ঈদ যে কোনো উৎসব অনুষ্ঠানে একসঙ্গে বসে গল্প আলোচনা সব কিছু করে ফ্যামিলির ফিলিং স্টার চলচিত্র জগতের সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গের একমাত্র এক নম্বর কথা পশ্চিমবঙ্গ মানুষেরা একসঙ্গে বসে গল্প গুজব করতে খুবই ভালোবাসে

বই পড়া বলো গল্পের বই পড়া বসে আলোচনা করা এইভাবে পশ্চিমবঙ মা বঙ্গের মানুষেরা খুবই ভালোবাসে এইভাবে সবাই গল্প আড্ডা দিয়েই কাটায়